পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা আছে যেখানে গান গান হয় বিভিন্ন বার বিভিন্ন মঞ্চ যেমন নজরুল মঞ্চ বিভিন্ন মঞ্চ আছে সেখানে গানের প্রতিযোগিতা হয় বা কোনো কিছু অনুষ্ঠান হয় হ্যাঁ কোনো বিয়ের বাড়ির জন্য অনুষ্ঠান হয় গানের বা ফাংশান হয় তো সেখানে আমরা যাই যেতে আমাদের খুবই ভালো লাগে আমার তো বিশেষ করে ভালো লাগে সাথে আমার পরিবারের লোকদেরও ভালো লাগে কারণ গান দেখতে গানেের যে আসে সিঙ্গার বা সঙ্গীত শিল্পীরা যারা আসে তাদেরকে আমার খুবই পছন্দ আর তারা যেভাবে যেই ধরনের গান গায় সেইগুলো দেখতেও আমার খুবই ভালো লাগে

বিভিন্ন এক একটা জায়গায় যেমন বইমেলা বা বিভিন্ন ধরনের মেলা আছে যেগুলোতে গানের কনসেন্ট হয় সেখানে একটা টাকা লাগে ঢোকার জন্য এক যেমন দেড়শো টাকা দুশো টাকা করে লাগে যাতে ওদের গান দেখার জন্য তো ওইগুলো যেতে আমার খুবই ভালো লাগে